আমি একটা রেস্তোরাঁতে ফোন করে অর্ডার করেছিলাম বাড়িতে খাবার পৌঁছানোর জন্য এবং সেখানে আমি বিরিয়ানি চাওমিন হ্যাঁ এবং এগ রোল এই তিনটে জিনিস অর্ডার করেছিলাম এবং তারপর আমি রেস্তোরাঁর মালিককে আমি বললাম যে এইগুলোর মধ্যে কিছু পানীয় জাতীয় যেমন কোল্ড ড্রিংস কোক জুস এই সমস্ত কিছু ও যেন নেওয়া হয় এবং এগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা যেন আমাকে বলা হয় তারা আমাকে অনেক রকম বলে যে এই সমস্ত কিছুই রয়েছে আমাদের রেস্তোরাঁতে তখন আমি বলি যে আমাকে কোক এবং বাটার মিল্ক এই দুটো পানীয় জাতীয় দ্রব্য এক সঙ্গে অর্ডার নিয়ে নিন এবং এই সমস্ত কিছুটা আমার বাড়িতে আমাকে পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিন